দৌড়ানোর আগে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি বা দৌড়ানোর পরে আমরা বাড়ি ফিরে দৌড়ে বাড়ি ফিরে দুধ বাড়িতে ছোলা ভিজানো থাকে ছোলা কলা এই সব সাধারণত খেয়ে থাকি তাছাড়া এমনি সিজন অনুযায়ী যেমন শীতের সিজেনে গাজর টমেটো বিট এই ধরনের হালকা খাবার খেয়ে থাকি প্রয়োজ সপ্তাহে একদিন মাংস এই সব খেয়ে থাকি আমরা তাছাড়াও হেলথ ড্রিঙ্কস যেমন মিনারেল ওয়াটার তো আমরা খাই মিনারেল ওয়াটার ছাড়াও বিভিন্ন যে ওআরএস বা এই সব ধরনের যে জাতীয় খাবারগুলো ওয়াটার ওইগুলো আমরা খেয়ে থাকি